হ্যাঁ দিদিভাই আপনাদের দোকানে ওই ট্রাঙ্কের সব কিছু পাওয়া যায় মানে কল টল শাওয়ার টাওয়ার কী কোম্পানি আছে ভালো কী কোম্পানি হবে ওটা ভালো হবে

আচ্ছা ঠিক আছে কেমন কি ওই শাওয়ার টাওয়ারগুলো কেমন দাম টাম পড়ে

আর ওই স্টিলের কলগুলো মানে ভালো হবে তাই তো না না এমনি ভালোই জল উঠবে ঠিক আছে কবে যাব তাহলে বলুন আমি তাহলে একবারে গাড়ি নিয়ে যাব সব কিছু নিয়ে চলে আসব

শনিবার বাদ দিয়ে যাব তাই তো